আমি কারেন্ট অফিসে গিয়ে সমস্ত কাগজ নিয়ে নিয়ম মেনে দরখাস্ত জমা দেবো যাতে কারেন্টটা তাড়াতাড়ি পাওয়া যায় কৃষকদের চাষের জন্য অসুবিধা হয় খুব সেই কৃষকদের চাষে যাতে অসুবিধা না হয় সেই কারণে জ কারেন্টের ব্যবস্থা করা যাতে হয় সেই সুবিধাটা করার জন্যে আমি দরখাস্তটা জমা দেবো জলই আমাদের জীবন এবং আমাদের কেন উদ্ভিদ নানারকমের ফসল ফলানোর জন্য জল প্রয়োজন কৃষকদের এই জল না থাকলে উদ্ভিদ চাষ করতে ফসল ফলাতে খুব অসুবিধা হয় এতে সবজির দামও পাওয়া যায় না খুব কম ফসল হয় এতে অনেক কিছু মারা যায় এই এই জন্য সৌর সোলার ব্যবস্থা করা হলে খুব ভালো হয়